হ্যাঁ আমার রান্না করতে গিয়ে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আমার পুরো গ্যাসটা জ্বলে গেছিলো ওই আমার গ্যাসের সিলিন্ডারটার কাছে মুখটা জ্বলে গেছিলো আমি তখন খুব হতভম্ব হয়ে গেছিলাম যে রান্না করতে করতে যেয়ে সেই আমি বিরাট চিৎকার করি যা হোক সহযোগিতা পেলাম না এমন গ্যাসে সিলিন্ডার কি করে নেভাবো তার জন্য আমার বিরাট ভয় লেগে গেছিলো আমি ওই জন্য কী করলাম গ্যাসের যে একটা সেখানে গিয়ে আমি গ্যাসের সিলিন্ডারের মধ্যে একটা ভিজা চ ভিজা চটকে ভিজিয়ে সেই গ্যাসের মুখের কাছে সিলিন্ডারের মুখের কাছে বেঁধে দিয়েছিলাম বেঁধে দিয়ে যা হোক করে গ্যা মানে আগুনটা কি করে যে নেভাবো তার জন্য চিন্তা ভাবনা করতে পাচ্ছিলুম না আর গ্যাস ধু ধু করে জ্বলছে তার থেকে আমি অনেক কষ্ট করে রান্না মানে রান্না করতে গেলে সেই গ্যাসের সিলিন্ডারের কাছে যে আগুনের মানে ইয়াটা আমার মনে পড়লে আমার এখনও গা শিরকে ওঠে আমি কি করবো সেটা ভেবে চিন্তে পারতাম পারতুম নি মানে একলা সেখানে কেউ আসেও নি আমি একটা মেয়েমানুষ হয়ে আমি কি করবো সেই চিন্তা করতে করতে তারপরে মনে পড়ে গেল যে একবার ফোনে দেখেছিলাম যে গ্যাস বলে ভিজা চট দিয়ে মুখগুনো বন্ধ করার জন্য এবার আমি চটটাকে যা হোক করে ভিজিয়ে জলে ভিজিয়ে সেটাও আমি করতে পারছি না যে জলে ভিজাবো আমার গা হাত পা তো থরথর করছে আমি জলটাকে যা হোক করে দিয়ে দিয়ে ধরে চিপে একবারে হলো না আর দুবার তিনবার করতে জলে করে ডুবাতে আর আগুনটা বন্ধ করতে চটটা দিয়ে যা করে মানে গ্যাসটা নিমালো এইটা ছিলো আমার মানে রান্না করার সময় একটা আমার জীবনে প্রথম মানে রান্না করার সময় বিরাট একটা দুর্ঘটনা